নদিয়া জেলার কর শিক্ষা খুব উন্নত এখানে স্কুল রয়েছে কলেজ রয়েছে যেখানে মেয়েরা লেখা পড়া করতে পারে এবং সমস্ত রকম শিক্ষা অর্জন করে এখানে কর্মসংস্থান খুব উন্নত এখানে যেহেতু নদিয়া জেলা নিমাইয়ের জন্মস্থান এখানে সব মেয়েরা কাজ করে জীবিকা নির্বাহ করে নিজের মতো দোকান করে কেউ বা রান্না করে কেউ বা নানারকম জিনিসপত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে এখানে কর্মসংস্থান শাড়ির তাঁত বোনা হয় এখানের তাঁত বোনার কারখানা রয়েছে এখানে তারা শাড়ি তৈরি করে তাঁতের শাড়ি তৈরি করে ন্যায্য মূল্যে বিক্রি করে এবং আমাদের এখান থেকে অনেক মানুষ সেখানে শাড়ি কিনতে যার ফলে ন্যায্য মূল্য না পাওয়ার জন্য তাদের খুব সমস্যা হয়